স্থানীয় কিছু খেলাধুলা বিনোদন বিনোদনমূলক ক্রিয়াকলাপ যেমন বিভিন্ন সময় বিভিন্ন খেলাধুলা ফুটবল ক্রিকেট এগুলো হয়ে থাকে প্রায় এবং পূর্ব বর্ধমানের কিছু কিছু জনপ্রিয় অনুষ্ঠান যেমন কাঞ্চন উৎসব সঙ্গীতমেলা এবং বারো মাসে তেরো পার্বণ আমাদের বর্ধমানে হয়ে লেগেই থাকে

জেলায় সাম্প্রদায়িক অনুভূতিতে বিভিন্ন মানে অবদান রাখে বিনোদনমূলক কার্যকলাপ সবসময় লেগেই থাকে ঐতিহ্য পার্ক কৃষ্ণ সায়র পার্ক সায়র পার্ক শূলিপুকুর ইত্যাদি পার্ক আছে আমাদের বর্ধমানে